বাড়ির চারিদিক পরিষ্কার রাখতে আশেপাশের নর্দমা পরিষ্কার রাখতে হবে নর্দমায় কোনো নোংরা আবর্জনা ফেলা যাবে না প্লাস্টিক আলাদাভাবে ফেলতে হবে নাহলে নর্দমার মুখ আটকে জল জমে তাতে মশার প্রজনন বাড়তে পারে তাছাড়া বাড়ির চারপাশে সপ্তাহে একদিন ব্লিচিং ছড়িয়ে দিতে হবে ওতে মশা মাকড়ের উপদ্রব বাড়বে না এবং তাতে পোকার উপদ্রবও কমবে পাড়ার পশুপ্রাণীকে সুস্থ রাখতে হবে এবং তাদের ময়লা অন্য জায়গায় ফেরুতে হবে তার জন্য আমাদের সবাইকে তৎপর হতে হবে পাড়ার আশেপাশে জঙ্গলকে কেটে ফেলা উচিত না হলে বিষাক্ত সাপের উপদ্রব বাড়তে পারে বাসি খাবার বাড়ির আশেপাশে ফেলবেন না এতে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হতে পারে শুকনো আবর্জনা আলাদা জায়গায় এবং ভিজে আবর্জনা আলাদা জায়গায় ফেলতে হবে এতে আমরা সবাই সুস্থ থাকবো অনুষ্ঠান বাড়ির শেষে এটো থালা যত্রতত্ত্ব না ফেলা উচিত এতে পরিবেশের ক্ষতি হয় যত্রতত্ত্ব শিশুদের মলমূত্র ত্যাগ করা উচিত নয় যত্রতত্ত্র থুথু ফেলা উচিত নয়